আমরা নিতান্ত ছাপোষা মানুষ এবং ছাপোষা মানুষ হওয়ার দরুন আমরা বর্তমান আর্থসামাজিক পরিপ্রেক্ষিত অনুযায়ী যেভাবে চলতে অভ্যস্ত আমাদের জীবন জীবিকা যেভাবে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমাদের কাছে এই যে অপশনগুলো যে বিনোদনের তালিকা তৈরি করে দেওয়া যেমন চলচ্চিত্র দেখা কেনাকাটা ডাইনিং আউট বন্ধুদের সাথে দেখা এইগুলোর মধ্যে প্রায় অনেকটাই মেলে না যেটা মেলে এই তালিকাটার মধ্যে সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা করা তো বন্ধুদের সঙ্গে দেখা করার বিষয়ে বলতে গেলে আজকে যে সময় সেই সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করার সময়টা অত্যন্ত ছোট পরিসরে সীমায়িত হয়েছে এর কারণও হয়তো যথেষ্ট কারণ রয়েছে কারণ হিসেবে আমরা দেখছি যে মানুষের জীবন জীবিকা আজকে প্রায় অনিশ্চিত সমগ্র জাতীয় স্তরে অথবা আন্তর্জাতিক স্তরেও বলা যেতে পারে যে আজকের দিনে যে আক্রমণটা সবথেকে বেশি বয়াব ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে সেটা হল জীবন জীবিকার ওপরে আক্রমণ কারণটাও বোধহয় আমার আপনার কাছে অনেকেরই কাছে এটা পরিষ্কার যে আজকের দিনে একদল মুনাফাবাজ মানুষ মুনাফার উদ্দেশ্যে মুনাফার উদ্দেশ্যে বিভিন্ন উৎপাদন ব্যবস্থা যেগুলো সেই উৎপাদন ব্যবস্থায় শ্রমিকবিহীন উৎপাদন ব্যবস্থার প্রবর্তনের একটা নতুন দিক তারা বের করেছেন যার মূল কথা হল যে পুঁজির সঙ্গে শ্রমের দণ্ড এ তো চিরকাল ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে কিন্তু এখন এই স্বরূপটা চেহারাটা একটু পরিবর্তিত হয়েছে উৎপাদন ব্যবস্থাটা শ্রমিকহীন উৎপাদন ব্যবস্থা এখানে বলা যাচ্ছে যে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কথাটা আছে অর্থাৎ স্বয়ংক্রিয় মানে যন্ত্রচালিত মেধা যন্ত্রচালিত মেধায় আগামী দিনে এই শ্রম মানে শ্রমিকবিহীন উৎপাদন ব্যবস্থার শূন্যস্থানটা পূরণ করবে যেখানে শ্রমিকের কোন ভুমিকা থাকবে না বললেই চলে কিন্তু এটা ভুললে চলবে না যে আজকে শ্রমিকবিহীন শ্রমিক বর্জিত উৎপাদন ব্যবস্থার আজ যে প্রচলন করার চেষ্টা হচ্ছে সমগ্র বিশ্বজুড়ে সেখানে এর যারা মূল কারিগর শ্রমিকের প বিকল্প অর্থাৎ রোবোটিক্স এবং কম্পিউটার এই দুটো এই দুটোর তো প্রয়োজন এই দুটোর যে প্রয়োজন এই দুটোর যে উৎস সেই উৎসতে শ্রমটা নিয়োজিত রয়েছে সুতরাং শ্রমবিহীন উৎপাদন ব্যবস্থা শ্রমিকবিহীন উৎপাদন ব্যবস্থা একথাটা প্রায় অচল এবং পুঁজিবাদের নিয়ম অনুযায়ী অধিক উৎপাদনের যে সংকট সেই সংকট কিন্তু এই রাস্তায় সমাধান হয় না এই মূল কথাটা আজকের দিনে আমাদের প্রত্যেকেই ভারতবাসী শুধু ভারতবাসী নয় পৃথিবীর প্রত্যেকটি কোণের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের কাছে এই ধারণা স্পষ্ট হওয়া করে রাখা উচিত যে আগামীদিনে আগামীদিনে জীবন জীবিকার ওপর যে ভয়াবহ আক্রমণ নেমে আসছে এটা আমার আপনার সকলের ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী হবে এবং সেই দিনগুলো আর বেশি দিন নেই অদূরেই অদূর ভবিষ্যতে আমরা সকলেই কর্মহীনতায় ভুগবো আসুন এই কর্মহীনতার বা কর্ম অনিশ্চিয়তার যে প্রকল্প সারা বিশ্বজুড়ে জাতীয় স্তরে আঞ্চলিক স্তরে তৈরি হয়েছে এর বিরুদ্ধে আমাদেরকে সকল শ্রেনীর মানুষের ঐক্য গড়ে তুলতে হবে এবং আগামী দিনে এই ঐক্যের জোরে আমরা আন্দোলন সংগ্রাম সংগঠিত করে এই ব্যবস্থাটাকে নাকোচ করতে না পারলে বন্ধুদের সঙ্গে দেখা করার যে বিষয়টা প্রসঙ্গটা এটাও বোধহয় বুঝি শেষ হয়ে যাবে শেষ হতে চলেছে এমনকি তার শুভারম্ভ হয়েছে